স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পুরুলিয়া জেলার বয়স্ক জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমার মনে হয়ে থাকে যে অন্ধত্ব বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে পুরুলিয়া জেলার বয়স্ক জনগোষ্ঠীর মানুষেরা চোখে ছানি পড়ার কারণেই তাদের চোখকে অস্ত্রপচার করতে হয়ে থাকে এবং পুরুলিয়াতে বেশ কয়েকটি ভালো সংস্থা বা হাসপাতাল রয়েছে যেখানে যথেষ্ট যত্ন সহকারে এবং খুব বেশি টাকার বিনিময়ে বিনিময়ে করতে হয় না সেখানে অস্ত্রপচার করা হয়ে থাকে এবং অনেক মানুষ সেখান থেকে অনেক সুযোগ সুবিধা লাভ করে থাকেন আর তাছাড়া বয়স্ক মানুষদের ক্ষেত্রে বাতের ব্যাথা যেটা হাড়ের ব্যাথা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মানুষকেই ভুগতে দেখা গিয়ে থাকে এবং সেক্ষেত্রেও এখানে থাকা যথেষ্ট পরিমাণ ডাক্তার হাসপাতাল সংস্থা যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারা অনেক বেশি সাহায্য করে থাকে এবং আমাদের এখানে জলে যেহেতু আয়রনের পরিমাণটা একটু বেশি সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বয়স্ক জনগোষ্ঠীদের মধ্যে হয়তো তারা সেই জলটাকে সরাসরি পান করতে পারেন না এবং সেই পরিমাণ আয়রন তাদের শরীরে প্রবেশ করতে পারে না বলে তাদের শরীরে কিছু ঘাটতি লক্ষ্য করা গিয়ে থাকে